আমরা ছোটোবেলায় দেখেছি ও বইয়েতেও পড়েছি তো আগে যে সমস্ত ফটোগ্রাফাররা আছে তারা মানে ক্যামেরাতে ফটো তুলতো তো এখন আর সে সমস্ত মানে ক্যামেরাটাই ধীরে ধীরে উঠে গিয়েছে এই যে মানে স্মার্টফোন হাতে হাতে আসার পর থেকে তো এখন আর কেউ ক্যামেরায় ব্যবহার করতে চায় না মানে স্মার্টফোনে ডি ডিজিটাল ক্যামেরা আছে সেই ক্যামেরাতে ফটো তুলছে এবং সেই ফটোটাকে মানে যেমন যেমনভাবে কালো ফটোকে সাদা করছে সাদা ফটোকে কালো করছে তো এইভাবে মানে স্মার্টফোন স্মার্টফোনে ডিজিটাল ক্যামেরা আসার মানে আসার পর থেকেই যেন ক্যামেরার ফটো তোলাটা ধীরে ধীরে উঠে যাচ্ছে এবং মানুষ ডিজিটাল ক্যামেরা ফটো তোলাতে বেশিভাবে আগ্রহী হচ্ছে